দরিদ্র দারিদ্রটা চিকিৎসার ক্ষেত্রে একটা মহান মহা মহা সমস্যা এই সমস্যাটা সমাধান করা আমাদের পক্ষে এখনই খুবই কষ্টসাধ্য আমার দেখা অনুযায়ী আমার পাশের বাড়ির একটা ব্লাড ব্রেস্ট ক্যানসারের রুগি আছেন যিনি চিকিৎসা বা ওষুধ ক্রয়ের জন্য চিকিৎসা সঠিকভাবে করাতে পারছেন না এক্ষেত্রে যদি তাকে সঠিকভাবে সাহায্য দেওয়া হতো তাহলে হয়তো সে সুস্থ হয়ে বাড়িতে সুস্থ হতে পারতো কেন না তার নিজস্ব ওষুধ কেনার ক্ষমতা নেই সরকারিভাবে যে ওষুধের দোকান থেকে ওষুধ পাচ্ছে সেই ওষুধগুলো তার সেটাও তারা বিয়ার করা বা করতে পারছে না সে ওষুধ কিনতে পারছে না তাহলে এই সমস্ত দুরারোগ্য যে সব ব্যাধিগুলো আছে সেই ব্যাধিগুলোর ওষুধ যদি সরকার থেকে বিনামূল্যে প্রদান করা হতো তাহলে এই দুরারোগ্য ব্যাধিগুলো দরিদ্র মানুষের ক্ষেত্রে শক্ত কষ্টসাধ্য হয়ে উঠতো না বিশেষ করে ক্যানসার এইচ আই ভি এই ধরনের রোগগুলো বেশি শিশুদের ক্ষেত্রে সব থেকে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে অল্পেতে ঠান্ডা লেগে যাওয়া এখন নাইনটি পারসেন্ট শিশুদেরই এই সমস্যাটা সবথেকে বেশি